হ্যাঁ তোমার দোকানে কী কী ওষুধ আছে ও আর জ্বরের ওষুধ দেওয়া যাবে আমার তো জ্বর হয়েছে খুব মানে একশো তিন চার জ্বর ও তাহলে আমি গাড়িতে করে গাড়িতে উঠে আর প্রাইভেটে ওষুধ পাওয়া যাবে ওষুধ তাহলে রাখছি